আমার একটি ছোটো ভাই রয়েছে সে আর আমি অবশ্যই আলাদা কারণ তার বয়স এখনও মাত্র আট বছর এবং আমার বয়েস পঁচিশ বছর বয়স এই কারণেই সে আমি সম্পূর্ণভাবে আলাদা কারণ যখন আমরা ছোটো থাকি তখন আমাদের চিন্তা ভাবনা পুরোপুরি আলাদা থাকে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের চিন্তা ভাবনাও বদলে যায় এই কারণেই সে আমি সম্পূর্ণভাবে আলাদা সে একটা কথা যেভাবে চিন্তা করে আমি সেই কথাটি ঠিক তার উলটোভাবে চিন্তা করে ভাবনা করে দেখি এবং সে ছোটোবেলায় কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে অত কিছু ভেবে দেখে না যে পরে কী হতে পারে কিন্তু আমার মতো বয়সে আসার পরে সেও বুঝতে পারবে যে একটা কাজ করার ফলে ভবিষ্যতে কী ঘটতে পারে তাই বর্তমানে সে আমি সম্পূর্ণই আলাদা কিন্তু ভবিষ্যতে একই হওয়ার সম্ভাবনাটাই বেশি বলে আশা করি